আমি কলকাতা থেকে পাখি কিনি এবার আমার কাছে বিভিন্ন ধরনের পাখি আছে আমার কাছে মোটামুটি চার লাখ টাকার পাখি আছে আমি পাখির সেট আপ থেকে শুরু করে পাখি বিক্রি এবং সমস্ত পাখি একত্রে ধরে আমার ছয় লাখ টাকা উপার্জন করে